আমি আমার বাগানের গাছপালা প্রধান উৎস ধরতে গেলে আমার গ্রামায়ঞ্চলের বাড়ি ও আমার অন্যান্য বন্ধুবান্ধবদের বাড়ি এছাড়াও অনেক রাস্তার ধারে ধারে আমরা যে গাছগুলি দেখতে পাই যেগুলির কোনো যত্ন নেওয়া হয় না কিন্তু নিজে নিজেই হয়তো হয়ে যায় সেই ছোটো ছোটো গাছপালাগুলোকেও আমরা আমাদের বাড়িতে এনে সেইগুলিকে আমরা যত্ন নিতে পারি এছাড়াও বর্ধমানে যে রমণা বাগান রয়েছে সেখানেও অনেক রকম গাছ পাওয়া যায় এছাড়াও অনেক রকম নার্সারি রয়েছে বর্ধমানে যেখানে আপনি গাছ কিনতে পারেন নিজের মত হিসাবে যা আপনার যে গাছটি দরকার আপনি সেই গাছটি সেখানে পেয়ে যেতে পারেন তো বর্ধমানে এসে আপনি যদি একটু ঘোরা ফেরা করেন তো আপনি গাছের জন্য অনেক উৎস তো পেয়েই যাবেন তো গাছের জন্য যে কোনো জায়গায় আপনি যেতে পারেন হয়তো নার্সারি এরকম টাইপের জায়গায় যেখানে গেলে আপনি গাছ কিনতে পারেন এছাড়াও কোনো রকম বন জঙ্গলে গেলেই আপনি গাছ কিনতে পারেন